সাধারণতভাবে আমাদের এলাকায় লোকেরা বিয়েতে কনেকে শাড়ি স্বর্ণ গহনা যেমন গলার হার কানের দুল নাকের নাক ফুল হাতের ব্রেসলেট চুড়ি এগুলি দিয়ে থাকে এই স্বর্ণ গহনা ছাড়াও কাঁচের বাটি কাঁচের গ্লাস কাঁচের গ্লাস সেট ডিনার সেট বিছানার চাদর এইগুলি দিয়ে থাকে কাঁসার জিনিসও উপহার দিয়ে থাকে যেমন কাঁসার থালা ক কাঁসার বালতি কাঁসার ঘটি কাঁসার বাটি গ্লাস ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে অনেক ফার্নিচার অনেকে আবার ফার্নিচারও দিয়ে থাকে যেমন চেয়ার ডাইনিং টেবিল শোকেস আলনা ইত্যাদি ইত্যাদি এছাড়া ইলেকট্রনের টুলস যেমন স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যানও দিয়ে থাকে স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যানও দিয়ে থাকে এছাড়া ফুলের তোড়াও ইত্যাদি দিয়ে থাকে কেউ কেউ স্মৃতিকার রাখার কেউ কেউ স্মৃতি রাখার জন্য স্মৃতি রাখার জন্য অনেকের সাথে মধুস্মৃতি ছাড়াও ছাড়ানো কোনো ছবি অনেক স্মৃতি জড়ানো মধুস্মৃতি জড়ানো কোনো ছবি বাঁধানো ফটো অ্যালবাম ও ইত্যাদি দিয়ে থাকে কিছু কিছু বিয়েতে আর যৌতুক দেওয়া হয় কিন্তু সম্প্রদায়ের মধ্যে এখনও যৌতুকের চাহিদা রয়েছে যৌতুক চেয়েও নেওয়া হয় কিন্তু কনের বাবার থাকে না না থাকার কারণেও যৌতুকে পাওয়া মেয়ের বাবা বিয়েতে দিয়েও থাকে অনেক কিছু না চাওয়ার পরেও ইত্যাদি ইত্যাদি চেয়ে থাকে তো এই বিষয় নিয়ে কিছু কথা